আমি কোনো দিন ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছেই প্রশিক্ষণ নিইনি আমি ছোটো থেকেই আমার ফটো তোলার ইচ্ছো ছিল তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড়ো হতে নিজের একটা ফোন কিনি এখন তাতেই ছবি তুলি এইভাবেই আমি ছবি তোলা শিখেছি ও ভালো ছবি ও তুলতে এখন পারি আরও চেষ্টা করবো প্রত্যেক দিন ভালো ভালো ছবি তোলার আমার অনুপ্রেরণা হলো জন স্টিফ আর আমি এই ফটোগুলি এডিট করি বিভিন্ন অ্যাপ থেকে যেমন বিএন ক্যাপকার্ট বিটার রেমিনি শর্ট আরও অন্যান্য অ্যাপ দিয়ে এই অ্যাপগুলি বিগিনারের পক্ষে খুবই ভালো এবং খুবই ভালো সাহায্য করে তাড়াতাড়ি ফটোকে এডিট করতে আর আমরা এখন কীভাবে ফটোগ্রাফির ট্রেন্ডটা শিখবো এখন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আরও অন্যান্য অ্যাপগুলিতে যেই ট্রেন্ডে ফটো আসবে সেই ট্রেন্ডগুলি দেখে আমরা ফটো তুলে পোস্ট করতে পারি এবং ফটো তুলতে আরও অন্যান্য অ্যাপ যেগুলি কি এডিট করতে সাহায্য করে যেমন পিকশারট আরও অন্যান্য স্নাপচ্যাট অ্যাপগুলি যেগুলি দেখে আমরা ছবি তুলি এবং ইউটিউব ইনস্টা এইসব জায়গা থেকে আমরা ফটোগ্রাফি তোলার একটি ট্রেন্ড সম্পর্কে একটি আইডিয়া করে আমরা তেমনভাবে ফটো তুলি এবং তেমনভাবেই পোস্ট করি আমি কোনো দিন আনুষ্ঠানিকভাবে কোনো প্রশিক্ষণ নিইনি ফটো তোলা তো তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখির এবং অন্যান্য লোকেদেরও মানে বন্ধুবান্ধবদেরও ছবি তুলতাম তারপর আমি বড়ো হয়ে নিজের একটা ফোন তুললাম এবং নতুন নতুন ট্রেন্ড দেখে তাদেরকে সেরকমভাবে ফটো তুলতে বললাম এবং সেই ট্রেন্ডগুলি ফলো করেই আমি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ইউটিউব এছাড়া আরও টুইটার আরও অন্যান্য ওয়েবসাইটে এই ফটোগোগুলি পোস্ট করলাম আর এভাবেই ফটোগুলি আলাদা আলাদা অ্যাপের ট্রেন্ড অনুযায়ী পোস্ট করা হয়